আমার নাম টিয়া মণ্ডল আমার বাবার নাম প্রভাস মণ্ডল আর আমার মায়ের নাম টিঙ্কু মণ্ডল আমরা বাড়িতে পাঁচজন থাকি আমার আরোও দুই বোন আছে আমি বাড়ির সবথেকে বড় আর আমার মেজো বোন আছে আমার ছোট বোন আছে মেজো বোনের নাম প্রিয়া মণ্ডল আমার ছোট বোনের নাম মহুয়া মণ্ডল আমি বাড়ির সবাইকে খুব ভালোবাসি আর আমার বাবা মাও আমাকে প্রচণ্ড ভালোবাসে আমি পড়াশোনা ছোটবেলা থেকে যখন থেকেই করছি আমার বাবা মা প্রচণ্ড সাপোর্ট করে আমাকে যেটা চাই যখন চাই আমার বাবা মা আমাকে হেল্প করে দেয় আমার মেজো বোন ছোট বোন তারাও তাদের সাথে হয় ঝগড়াঝাটি হয় মানে খুনসুটি টাইপের বোন হয় তো ওই জন্য তাদের ইচ্ছা পূরণ করি আমি মানে যতটা পারি চেষ্টা করি তাদের ইচ্ছা পূরণ করার তারাও আমাকে খুব ভালোবাসে খুব আদর করে আমি ওদেরকে খুব যত্ন করি আমার বাবা মা আমাকে খুব যত্ন করে খুব করে আমিও চেষ্টা করি আমার বাবা মার সম্মান করার বাবা মার শ্রদ্ধা করার বাবা মার সম্মান রক্ষা করার আমি ছোটবেলা থেকে প্রাইমারি স্কুলে পড়েছি প্রাইমারি স্কুলে পড়া ফোর অবধি পড়ার পর আমি যে স্কুলে ভর্তি হয়েছিলাম ফাইভে তার নাম হচ্ছে তালদি সুরবালা শিক্ষাসদন ফর গার্লস সেই স্কুলে স্যার ম্যাডামরা প্রচণ্ড ভালো প্রচণ্ড ভালো বিহেভিয়ার করে আর খুব ভালোভাবে বোঝায় সেখানেও আমি ক্লাস টেন অবধি পড়ে মাধ্যমিক দিয়েছি সেখানে আমার স্কুল জীবনটা খুব ভালোভাবেই কেটেছে আমার বান্ধবী ছিল পাঁচটা বান্ধবী ছিল আমি ছিলাম দীপা মণ্ডল ছিল আসমিন ছিল লীনা ছিল আসমা ছিল আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম এখনও বেস্ট ফ্রেন্ড আছি অবশ্য কিন্তু এখন একটু আলাদা হয়ে গিয়েছি সময়ের সাথে সাথে সবাই একটু আলাদা হয়ে গিয়েছে কিন্তু এখনও কথা হয় আমাদের অবশ্য তারপর আমি কলেজে ভর্তি হই বঙ্কিম সর্দার কলেজে সেখানে সেখানে তারা তাদের সাথে ভর্তি হয়েছি অবশ্য সবাই বন্ধু বান্ধবীরা আলাদা হয়ে যায়ে কলেজে ভর্তি হওয়ার পরে কিন্তু আমরা সবাই একসাথেই আছি একসাথে সিট পেয়ে গিয়েছি তাই সবাই একসাথেই ক্লাস করি প্রচণ্ড আনন্দ হয় আমি উচ্চ মাধ্যমিকে চারশো দুই পেয়েছি তা সবাই বলছিল যে অনার্স নিয়ে পড়াশোনা করতে কিন্তু তাও জিওগ্রাফি নিয়ে পড়ার প্রচণ্ড ইচ্ছা ছিল তাও আমি পাস নিয়ে পড়ছিলাম সবাই বলছে যে আমি ভুল করেছি সে আমি বুঝতে পারছি কিন্তু নেওয়া তো হয়ে গিয়েছে এখন আর কী করব যার জন্য এখনও পাস নিয়েই পড়াশোনা চালাচ্ছি ওই তিনটে সাবজেক্ট পড়ি আরও এক্সট্রা সাতটা পেপার আছে টোটাল সাতটা পেপার আমার সেগুলোও কমপ্লিট করতে হবে আর এমনি সামনেই পরীক্ষা আমাদের তার জন্য প্রিপারেশান নিচ্ছি পড়াশোনাটা পড়াশোনাটা আমার ছোটবেলা থেকে খুবই প্রিয় আমি কখনও কেউ যদি আমাকে বলতো যে যে তুই হবে না তোর দ্বারা হবে না তুই এগুলো করিস না পড়াশোনা করিস না কিন্তু পড়াশোনাটা আমার অত্যন্ত প্রিয় আমি নিজে থেকে নিজে থেকেই পড়ি গল্পের বই এটা সেটা ছোটবেলা থেকেই পড়ি ছোটবেলা থেকে আমি বড়দের বই পড়ি আমি ক্লাস ওয়ানে থাকতে ক্লাস টেনের বই পড়তাম সব বই টই পড়তাম কারণ বই বাইরের বই গল্পের বই পুরনো দিনের বই ছড়া এই জিনিসগুলো পড়তে আমার প্রচণ্ড ভালো লাগে আরও মানে এই ঐতিহাসিক কিছু ব্যাপার হলে সে আমার জানার প্রচণ্ড ইচ্ছা তারপর আমার মায়ের হাতের রান্নাও খেতে প্রচণ্ড ভালো লাগে আমার মা যতটা রান্না করে আমার বাবা তার থেকে আরও ভালো রান্না করে যেটা সত্যি কথা বাবা খুব সুন্দর রান্না করে আর আমি মাছ খেতে ভয় পাই কারণ মাছে কাঁটা থাকে তো ওই জন্য এমনি আমি ডিম খেতে খুব ভালোবাসি ডিমের তরকারি মায়ের হাতের ডিমের তরকারি খেতে খুব ভালোবাসি আর মাছের মধ্যে আমি ইলিশ মাছটা খেতে খুব ভালোবাসি তারপর হবি আমার হবি যেমন আমি ব্যাডমিন্টন খেলতে ভালোবাসি ছোটবেলা থেকে আমি খোখো খেলতে ভালোবাসি ড্রয়িং করতে তো খুব ভালোবাসি ছোটবেলা থেকে আমি পেপার দেখে পেপারে সানডের হচ্ছে পেপারে যে ছবিগুলো দিত সেগুলো দেখে দেখে আমি আঁকতাম এখনও আমার আমার অনেকগুলো ড্রয়িং খাতা আমি আঁকতে প্রচণ্ড ভালোবাসি তারপর হাতের কাজ ছোটখাটো প্যারিস দিয়ে মূর্তি তৈরি খোখো খেলতাম এক জায়গায় শিখতাম সেখানে কিছু বছর শিখেওছিলাম আমি কলকাতায় খেলার সুযোগও পেয়েছিলাম খেলেওছি প্রচণ্ড ভালো লেগেছে খেলে সেখান দিয়ে এসে তারপর আর খোখো খেলিনি তারপরে পড়াশোনার মধ্যে দিয়ে মাধ্যমিক এইচএস এইসব কিছুর মধ্য দিয়েই কেটে যাচ্ছে তারপর মাধ্যমিকটা আমি দিতে পারিনি কারণ করোনা চলছিল ওই রোগটার জন্য পরীক্ষা বন্ধ ছিল তাই নাইনের রেজাল্টের উপর বেস করে হচ্ছে টেনের রেজাল্ট হয়েছিল যাই হোক আমি অ প্রিপারেশন খুব ভালোই নিয়েছিলাম যদি পরীক্ষাটা হতো খুব খুশি হতাম কিন্তু কি আর করা যাবে পরীক্ষাটা হয়নি কিন্তু প্রতিনিয়ত ক্লাস করেছি ক্লাসটা করার ফলে কী হয়েছে পরীক্ষা হোক আর না হোক কিছু তো শিখতে তো পেরেছি এবার তারপরে আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে আমাকে আমিও সবাইকে খুব ভালোবাসিক এটুকু বলব যে বাবা মাকে কখনও কষ্ট দেওয়া উচিত নয় আমিও বাবা মাকে কষ্ট দিতে চাই না কখনও বাবা মাকে কষ্ট দিইনি আর এটা চাইব যে ভবিষ্যতে যেন আমি এমন কোনো কাজ না করি যাতে বাবা মাকে কষ্ট দিই যেন ওদের পছন্দ মতো চলতে পারি ওদের পছন্দ মতো কাজ বাজ করতে পারি